বর্তমানে বাংলা ভাষার চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের প্রত্যেকেই হতে হচ্ছে কেননা যত স্কুলগুলি রয়েছে সেগুলোতে যেহেতু ইংলিশ আর হিন্দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বর্তমান প্রজন্ম হিন্দি আর ইংলিশটাকেই শিখছে এবং বাংলা তারা শিখতে শিখছে না যার জন্য তাদের বাংলা ভাষার প্রতি আগ্রহটা কম এবং তাদের সামনে কোনো যদি বাংলা বই বা বাংলা লেখা দেওয়া হয় তারা সেটা দেখতে পাচ্ছে অথচ পড়তে পারছে না সেটা খুবই মানে অসুবিধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ বাংলা ভাষা না শেখার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের প্রত্যেকেই হতে হচ্ছে